আঁকা আমার ভালোলাগে আঁকা আমি মোটামুটি করতেও ভালোবাসি কিন্তু আমিতো মানে সেরকমভাবে হাতে ধরে বা কারুর কাছে শিখিনি যার জন্য একটু অসুবিধা হয় তবে যে কোনো জিনিস আঁকতে বা তার নকল করতে খাতাতে হয়তো আমি একটা ছবি দেখলাম সেই ছবিটার নকল করে আমি আঁকতে চেষ্টা করলাম আমি চেষ্টা করিও কিন্তু মনে হয় না যে আমি সেটাকে সঠিক রূপ দিতে পারলাম কেননা আমার কোনো জায়গায় কোনো না কোনো ঘাটতি সেখানে থেকে যাচ্ছে এটা শিক্ষার ব্যাপার আছে যেহেতু আমরা আঁকা শেখার জন্য তার একজন মাস্টার রাখি বা মাস্টারের কাছ থেকে যেটুকু পাই সেটুকু আমরা শিখি বা সেটুকু করি আর আমাদের তো সেইটুকু নেই যার জন্য আমরা হাতে ধরে শেখা না বলে হয়তো কোনো না কোনো জায়গায় একটু খুঁত থেকে যায় বা কিছু হয়ে যায় কিন্তু আঁকা আমার প্রিয় বিষয় এটা বলাই যায় কিন্তু আমি ভালো করে পারি না আগামী দিনে হয়তো চেষ্টা করে কিছুটা করতে পারবো কিন্তু পুরোপুরি নয়